এখন পর্যন্ত বাইক নিয়ে আমরা যেমন বিশেষ কারণে লোকাল লোকালেই আমরা বাইকে যাতায়াত করি তো অবসর সময় মনে হয় বাইক নিয়ে কোথাও একটু ঘুরতে যাই তো ঘুরতে যাওয়া বলতে গেলে যেমন এদিকে সেবক যাইহোক ঘুরতে খুব ভালো লাগে বাইক নিয়ে সেবকে গেলাম এদিকে জয়ন্তী বক্সা রাজাভাতখাওয়া জলদাপাড়া এইসব জায়গাগুলো বাইকে একবারেই সব ঘুরে ঘুরে আসা হলো বেশ ভালো লাগল